ভারতের জলবায়ু সাধারণত মৌসুমি প্রকৃতির আর্দ্রীয় মৌসুমি প্রকৃতির এছাড়া যদি বলা হয় এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয় যেহেতু গাছপালা কেটে দিচ্ছে এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে গরমের সময় গরম থাকছে না বা শীতের সময় শীত দিয়েও শীত পড়ছে না বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বর্ষাই হচ্ছে না এছাড়াও বাকি সময় দেখা যায় কিছু ক্ষেত্রে যে সব সময়ই ঠিকই থাকে গরমের সময় গরম শীতের সময় শীত কোনো ক্ষেত্রেই একটু বেশি শীত কম শীত সেটা ঠিক আছে বাট ভারতের জলবায়ু নাহলে আর্দ্রীয় মৌসুমি প্রকিতির খুবই ভালো এবং এটা সময় বিশেষে ঠিকঠাকভাবে ঋতুতে ঋতুতে পরিবর্তন হয়